হ্যাঁ আমি বই কিনি আমাদের এখানকার যেসব দোকান আছে সেখানে যাই আর বেশি বেশিরভাগ যাই কাছাকাছি যেসব দোকান আছে সেসবে যাই আর বেশিরভাগ আমি কিনি কেউ পড়ে নিল সেই বইটা নতুন আছে সেই বইটা আমি তাদের কাছ থেকে কিনে নিই হাফ দামে আর কি সেটা আমি কিনে নিয়ে পড়ি আমার খুবই ভালো লাগে যে অল্প দামে নতুন বই হয়ে যাচ্ছে আর একটা সেটাও খুব ভালো লাগে টাকাও বাঁচে আমাদের আর যেসব আছে যে সস্তার যেসব দোকান পাশারিগুলো আছে ধরো একটা দ একটা বইয়ের দাম বলছে জোর তিনশো তা আমি সেটা অন্য একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা এই বইটায় কত দাম বললো যে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা আম কমে গেলো সেই যেখানে কম বলবে সেখানেই তো আমি কিনবো তাই না সেখান থেকে আমি কিনি আর যেসব বাইরে যেসব বাইরে থেকে যেসব বইগুলো নিই সেগুলো হলো বন্ধুদের কাছ থেকে বেশিরভাগই নিই সেগুলো আমি তাদের কাছ থেকে হাফ দাম দিয়েছি যা দাম ফেলা থাকে বইতে আমি তাই হাফ দাম দিয়ে কিনি